হ্যাঁ আমি এরকম মনে করি কারণ মিডিয়াতে অনেক কিছু দেখানো হয় না বাস্তবে যেটা হয় আর কি তো মিডিয়াতে দেখানো হয় না তার কারণ হচ্ছে অনেক তাদের অনেক প্রেশার থাকে বা অনেক ইয়ে থাকে যেয়ে আর কি সেই কারণে আর কি জানানো হয় না বা জানায় না তো মিডিয়ার লোক অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখায় বা আর কি অনেক কিছু দেখায় না তো এগুলো এক কারণ আছে কারণগুলো বলতে মিডিয়ার লোকে মিডিয়ার অনেকে জিনিস ভুল ভাল বলে আর যেটা বাস্তবে না বাস্তবে এক হয়েছে আর খবর এক দেখাচ্ছে এরকম অনেক আমি খবর দেখেছি বলতে একটা দেখেছিলাম আমাদের পাড়াতেই একজন মারা গিয়েছিলো পুকুরে পা পিছলে আর কি একটু লোকটা মেন্টাল ছিল যাই হোক তো তিনি আর কি মারা গিয়েছিলো তো খবরে দেখানো হয়েছিলো তো খবরে নাকি দেখানো হয়েছিলো যে তাকে নাকি মার্ডার করা হয়েছে তো এরকম একটা ভুলভ্রান্তি বা একটা এরকম আর কি দেখায় মিডিয়াতে আপনার সত্যি বলতে আপনার জিনিসটা এক হচ্ছে আর এক দেখায় মানে হচ্ছে তিলকে তাল করা এরকম একটা ব্যাপার হয়ে আস হয়ে যায় তো আমি মিডিয়া এইসব আর কি দেখানো হয় না আর কি আর বা দেখায় তো এটাই আর কি বলতে চাই